হ্যাঁ আমি দোকানের মালিক হ্যাঁ সমস্ত জৈব সারই আছে আপনার কীরকম কি ক বস্তা লাগবে কি কীরকম কী লাগবে একটু বলুন কি কি সার নেবেন সেটাও বলুন হ্যাঁ হ্যাঁ সবই আছে আমাদের অ্যাভেলেবেল ইউরিয়া পটাশ ডি এ পি এসব আছে তাছাড়া জৈব সার ওই বারোশো টাকা বস্তা আছে ইউরিয়া তারপরে ডি ডি এ পি র একটা ওই ষোলশো সতেরশো টাকা দাম আছে পটাশেরও ওই রকম দু হাজার টাকা মতোন আছে হ্যাঁ আপ এবার আপনার জমির উর্বরের উপর নির্ভর করছে আপনার জমিটা কীরকম উর্বর আছে তাছাড়াও জৈব সার আছে যেটা আপনার ওই সব মুরগির হাড় টাড় দিয়ে তৈরি হয় জৈব খোল টাইপের আর কি ওইটা দিলেও একটু উর্বর শক্তিও ভালোই বাড়ে এই সে তো আপনি কীরকম নেবেন আপনার কীরকম কী হ্যাঁ আলু চাষ করতে গেলে ইউরিয়া পটাশ ডি এ পি ওগুলো তো মাস্ট লাগবেই হ্যাঁ আমার দোকানে মিশ্র সার আর রাসায়নিক ওষুধ দুটোই আমি রাখি এবার একটা জায়গায় আপনি দুটো কাজ জিনিসই পেয়ে যাবেন এবার আপনার কীরকম কী লাগবে সেটাই বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবই পাবেন এখানে আপনি হ্যাঁ আমাদের তো সার তো প্রতিদিন মানে গাড়ি গাড়ি আসছেই এবার আপনি বলুন না কখন আসবেন আপনি কী নিয়ে আসবেন আপনি কী মানে ছোট গাড়ি ছোট হাতি নিয়ে আসবেন কী এমনি কি কি গাড়ি নিয়ে আসবেন না কতটা বস্তা আপনার লাগবে সেরকম হুম তাহলে ঠিক আছে আপনি চলে আসুন আমার দোকান খুলে দিয়েছি আমার সব লেবাররাও আছে আপনার কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ সব স্টকে আছে কোনো অসুবিধা নেই আপনার যেরকম বলবেন আর সব কিছু আমাদের ক্যাশ পয়সায় কিন্তু হুম হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে আসুন হ্যাঁ রাখছি